পরিবর্তিত জলবায়ু আমার এলাকায় কৃষিকে অনেকভাবে প্রভাবিত করেছে যেমন বন্যা অকাল বৃষ্টির কারণে নানারকমভাবে বন্যার ফলে আমাদের সাধারণত বর্ষাকালের যেমন ধান চাষের পক্ষে খুবই ক্ষতি হয়েছে যেমন বন্যার ফলে নদীর চারপাশের সমস্ত জমি ডুবে গিয়ে সমস্ত ধান নষ্ট করে দিয়েছে খরা এই খরার ফলে গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে রোদের তাপের জন্য আমাদের সাধারণ যে সমস্ত জিনিস চাষবাস হয় জলের অভাবে মারা যায় তাই এই জিনিস মোকাবিলা করার জন্য চাষিরা কারণে কিছু কিছু চাষ করতে থাকে কঠোর শীত এই কঠোর শীতের কারণে আলু চাষের আগের অবস্থায় প্রচুর পরিমাণে শীত শীত পড়ে যায় তাই কিছু জিনিস চাষবাস করার জন্য এই কঠোর শীতে প্রচুর পরিমাণে অসুবিধে হয় ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড়ের কারণটা হচ্ছে যেমন হঠৎ করে নিম্নচাপের ফলে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এই ঘূর্ণিঝড়ের ফলে নানারকমের ফসল যেমন পটল কুঁদরি এইসমস্ত মাচা জাতীয় ফসল সমস্ত কিছু ঘূর্ণিঝড়ের ফলে উড়ে যায় এবং ধ্বংস হয়ে যায় এর মোকাবিলা করতে চাষিরা নানারকম জিনিস ভাবে নানারকম জিনিস দিয়ে এবং নানারকমভাবে আটকে রেখে এই সমস্ত মোকাবিলা করে থাকে শিলাবৃষ্টি এই শিলাবৃষ্টির ফলে নানারকম প্রতিকুলতা থাকে আমাদের কৃষকদের এবং এই কৃষকরা এই শিলাবৃষ্টির কারণে নানারকম ফসল হয়তো ছেচা হয়ে নষ্ট হয়ে যায় এবং এই শিলাবৃষ্টির ফলে নানারকম জিনিস তাড়াতাড়ি নষ্ট হয়ে পচে যায় পচে গিয়ে নষ্ট হয়ে যায় এবং নানারকম কাজকর্মের বাঁধা হয়ে থাকে এই শিলাবৃষ্টিতে মোকাবিলা করার জন্য চাষিরা ভালোভাবে ফসল চাষ করবার পরেও সেই সমস্ত জিনিস ভেঙে দেয় ফেলে দেয় এই সমস্ত জিনিসকে মোকাবিলা করবার জন্য চাষিরা নানারকম প্রক্রিয়ার ব্যবহার করে থাকে যেমন বন্যার প্রক্রিয়াটি হলো নদীর পাশে বড়োভাবে বাঁধ দিয়ে দেওয়া খরার খরার মোকাবিলার প্রক্রিয়াটি হল সাবমার্সিবেল তৈরি করা কঠোর শীতের মোকাবিলা করার জন্য নানারকমভাবে ওষুধ পালার ব্যবহার করা ঘূর্ণিঝড় থেকে মোকাবিলা করার জন্য নানারকম খুঁটি গেড়ে এবং নানারকম কাজকর্ম করে ঘূর্ণিঝড় রক্ষা করা শিলাবৃষ্টি শিলাবৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য চাষিরা নানারকমভাবে খাল বিলের পাশের জমিতে চাষবাস করে এবং এই শিলাবৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য গাছের উপর কোনো কিছু জিনিস বিছিয়ে দিয়ে দেয়